রবীন্দ্র রবীন্দ্র লাইব্রেরি থেকে বলছেন হ্যাঁ আমি আপনাদের পাঠক আমি দীর্ঘদিনের অনেক পুরনো আপনাদের পাঠক আপনাদের এখানে আমি মাঝে সাঝেই অনেক বই অনেক রেয়ার কালেকশন পেয়ে বই আমি পড়ি আমার খুব ভালো লাগে তো আমার কিছু বই খুঁজছিলাম অনুসন্ধান করছিলাম সেগুলো থাকলে আপনার কাছে আমরা খুবই উপকৃত হই এর একটা ব্যোমকেশ অমনিবাস গোয়েন্দা যে লেখা সেটা এবং আপনাদের রবীন্দ্র রচনাবলীর কিছু যদি বই পাওয়া যায় তাহলে আমরা খুবই উপকৃত হই আর এটা কি এই মুহূর্তে আপনার স্টকে আছে একদম একদম হ্যাঁ না না অন্য কাজে আইনের ব্যাপারে ব্যস্ত থাকা হয়ত সবসময় সময় বের করা যায় না হুম

হ্যাঁ আমি আপনাদের ওইখানে পাঠক চক্রের সদস্য তো আমাদের ওইখানে পাঠক চক্র রয়েছে আপনাদের লাইব্রেরির সঙ্গেই আমি অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল তো সেই সমস্ত বইগুলো আপনাদের পুরনো কালেকশনটা সত্যি খুবই ভালো তবে আরও একটু ভালো হলে ভালো হয় আমরা কিছু বই খুঁজছিলাম খুব ভালো লাগল আপনার সঙ্গে কথা বলে তাহলে আশা করতে পারি মঙ্গলবারে আপনার কথা মত আমরা বই গুলোর একটা বড় অংশ পাব হাতে হ্যাঁ বেশ রাখছি তাহলে ধন্যবাদ